হ্যাঁ আমি একবার আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকেছিলাম যেটা এঁকে আমি নিজেকে গর্বিত বলে মনে করেছিলাম আমি সেরকমভাবে আঁকতে পারি না তবুও ও আমি এঁকেছিলাম আঁকার পরে দেখি যে খুব সুন্দর হয়েছে আমি এটা সম্পর্কে এ কিন্তু সেরকম আগ্রহী ছিলাম না তবুও আমি চেষ্টা করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর আঁকার জন্য সেটা কিন্তু আমি শেষ পর্যন্ত ভালো করে আঁকতে পেরেছিলাম আমার দক্ষতা সম্পর্কে আমার মা বাবা এবং বন্ধু সবাই কিন্তু আমাকে এ উৎসাহ তো উৎসাহ দিয়েছিল এবং বলেছিল যে আমার আঁকা খুব সুন্দর হয়েছে আমি যে প্রতিক্রিয়া পাই সে সম্পর্কে এ আমার বাবা মা আমাকে খুবভাবে সাহায্য করে এবং আমার পাশে থাকে সেই জন্য আমি এই কিন্তু আমি যে কোনো কাজ আমি করতে পারি এবং আমার বন্ধুবান্ধবরাও আমার সাথে থাকে এ তারাও আমাকে কিন্তু উৎসাহিত করে তোলে এবং তারাও আমাকে সাহায্য করে যে কোনো কাজে এ সবার সাহায্য না পেলে আমি কিন্তু কোন কাজটায় এগিয়ে যেতে পারব না সেক্ষেত্রে আমার বন্ধু ও এবং আমার পিতা মাতা সবাই আমাকে সাহায্য করে এবং সবাই আমার পাশে থাকে পাশে থেকে আমাকে উৎসাহিত করে তোলে